ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল গাছ লাগানোর ছোটোর সময়ে আমি আমার দাদুকে দেখেছি ক্ষেতের পাড়ে গাছ লাগাতে অনেক ধরণের গাছ আম গাছ জাম গাছ বাঁশ গাছ অনেক কিছু লাগিয়েছে সেই সব গাছ ফল এখন ফল দেয় গাছ থেকে ফলও বিক্রি করে আবার অনেক সময়ে গাছের বিভিন্ন ধরনের কাজে লাগে ঘরের আসবাবপত্রের জন্য বা ঘরের ছাউনির জন্যও গাছগুলো কাজে লাগে সেই সময় থেকেই আমার মনে হয়েছিল যে আমি একটি ছোট্ট বাগান বানাব যেখানে গ্রীষ্মকালে বিভিন্ন ধরণের পাখি আসবে থাকবে বা আমাদের পুরুলিয়া যেহেতু একটি উষ্ণ শুষ্ক মরুভূমি জাতীয় এলাকা এই সময়ে গ্রীষ্মের প্রচন্ড তাপ থাকে সেই গ্রীষ্মের তাপদাহ থেকে বাঁচতে আমাদের গাছের নিচে আশ্রয় নিতে পারব বা সবার সাহায্য হবে সে সময় থেকেই আমার বাগান করার খুব ইচ্ছে ছিল তারপরে অনেক সময়ে দেখেছি যে মন খারাপ থাকলে বাগানের মধ্যে কিছু কাজ করা গাছে জল দেওয়া বা বাগানে বসে থাকা এগুলো খুব ভালো হয় মন ভালো করার কাজে লাগে বাগান